ভারত সাংস্কৃতিক বিভিন্নতায় পরিপূর্ণ এক ঐতিহ্যশালী দেশ বিভিন্ন জাতি ভাষা সম্প্রদায়ের মিলনস্থল হিসেবে সারা বিশ্বে সমাদৃত ভারত ঐতিহ্যের গুরুত্ব ও সাংস্কৃতিক বিনিময় সবকিছু নিয়েই ভারতের ঐতিহ্য সমৃদ্ধশালী ভারতের মোট উৎসবের চোদ্দোটি ঐতিহ্যশালী সাংস্কৃতিক উৎসব ইউনেস্কোর তালিকাভুক্ত যার মধ্যে পশ্চিমবঙ্গের দুর্গাপুজা ও উত্তর প্রদেশের কুম্ভ মেলা আছে